পশ্চিমবঙ্গ জেলার শিক্ষাগত গুণমানের দিক থেকে অত্যন্ত উন্নত এবং পশ্চিমবঙ্গ জেলার শিক্ষাগত দিক থেকে এত উন্নতির পেছনে রয়েছে পশ্চিমবঙ্গ জেলার প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কঠোর পরিশ্রম আমাদের পশ্চিমবঙ্গ জেলার প্রতিটি স্কুলে শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত শুধু তাই নয় তারা তাদের সবটুকু দিয়ে প্রতিটি ছাত্রছাত্রীকে একদম গোড়া থেকে উচ্চ শিক্ষায় শিখরে পৌঁছে দিতে যথাসাধ্য চেষ্টা করেন এবং তারা তারা তাদের সমস্ত জ্ঞান সবটুকু প্রদান করে প্রতিটি ছাত্রছাত্রীকে শিক্ষায় শিক্ষিত করতে সাহায্য করেন আজকে পশ্চিমবঙ্গ জেলার আমাদের পশ্চিমবঙ্গ জেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মূলে রয়েছেন আমাদের এই শিক্ষক শিক্ষিকারা এবং তাছাড়া আমাদের রাজ্যের প্রতিটি স্কুল পড়াশোনা করানোর জন্য পঠনপাঠনের জন্য সুব্যবস্থায় ব্যবস্থিত প্রতিটি স্কুলের আগে প্রতিটি